হ্যাঁ হ্যালো এটা কি দাদা বৌদি হোটেলের কথা বলছি আমি যেই খাবারটা অর্ডার করেছিলাম ওটাতে যেন চিনি কম আছে কারণ চিনি খাওয়া আমার চলে না চিনি খুব কম খাই ডক্টরে বলেছে যাতে চিনি কম করে খেতে আর নুনটাও যেমন কম আছে কারণ নুন খাওয়া শরীরের পক্ষে ভালো না নুন ওই জন্য নুনটাও যাতে কম আছে তেল মশলা এই রোদ গরমের মধ্যে তেল মশলা বেশি খাওয়া তো একেবারেই ভালো না অল্প তেল মশলা দিয়ে রান্না খাওয়া খুবই ভালো ওই জন্য বলছিলাম যে যাতে আমার যেন যেটা অর্ডার করেছিলাম ওটাতে যেন চিনি নুন আর তেল মশলা যাতে অল্প করে দিয়ে আমার অর্ডারটা নেয় দিয়ে যেন আমাকে দিয়ে যায় ওই জন্য বলছিলাম আর কি